দুই এক দুহাজার উনিশ তিন দুই দুহাজার কুড়ি চার তিন দুহাজার একুশ পাঁচ চার দুহাজার বাইশ ছয় এক দুহাজার তেইশ